আমি একটি বই পড়েছি যেটা আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী উপন্যাস এই বইটিতে মেয়েদের জীবন আগেকার মেয়েদের জীবনযাত্রার কাহিনি তুলে ধরেছে তাই আমার মনে হয় শুধুমাত্র আমরা প্রত্যেক মেয়ের কাছেই এই বইটি খুবই চ্যালেঞ্জিং কারণ এই উপন্যাসে আশাপূর্ণা দেবী যেটি দেখাতে চেয়েছেন যে সমাজচিত্রর কথা দেখাতে চেয়েছেন সেটি মেয়েদেরকে শিক্ষাগত যোগ্যতার থেকে কতটা উন্নতি করতে পারে হ্যাঁ এই ব্যাপারে লিখেছেন আশাপূর্ণা দেবী এবং আমার এই বইটি আমার বন্ধু এবং পরিবারের সাথে আমি আলোচনা করে থাকি